আমার এলাকার স্বাস্থ্যসেবা উন্নত করার জন্য আমার কিছু পরামর্শ আছে সেই জিনিসগুলি হল নিয়মিত সেখানে একটা ডাক্তারের ব্যবস্থা করতে হবে যাতে রোগীরা গেলে সময়মতো ডাক্তার পায় এবং চিকিৎসাটা পায় আর তার সাথে সাথে যেন ঔষধও পায় আর প্রাথমিক চিকিৎসার জন্য কিছু অক্সিজেন রাখা উচিত আর তার সাথে সাথে জ্বরের প্যারাসিটামল মানে প্রাথমিক যে রোগ সেই রোগের ওষুধ যেন ওখানে পাওয়া যায় তাহলেই মানুষ ওই স্বাস্থ্যসেবা ওই স্বাস্থ্যসেবায় গিয়ে উপভোগী হবে এবং লাভবান হবে এই জিনিসগুলো পরিবর্তন করতে হবে আর তার সাথে সাথে স্বাস্থ্যসেবার কাজটা বা যেই রুমে সেই জায়গাটাতে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে যাতে সেখানটা কোনো বাচ্চা বয়স্ক যেই যাক না কেন তার রোগ জ্বালা বৃদ্ধি না পায় মশা মাছি যেন সামনে ড্রেন না থাকে তাহলেই সেখানের পরিষেবা খুব সুন্দরভাবে দেওয়া যাবে আর প্রত্যেকের বাড়ি বাড়ি যেয়ে কার কোনো কিছু সমস্যা আছে কিনা জেনে নেওয়া যদি কোনো সমস্যা থেকে থাকে তাকে সেই সমস্যার উপভোগী করে অন্য কী করা যায় সেটাও তাকে জানিয়ে দেওয়া সেই পদ্ধতিগুলি করলেই স্বাস্থ্যসেবাটা খুব ভালো মতো হবে